আমার ওই কাছাকাছি কেশিয়াপাতায় একটি সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান আছে বইটি সস্তায় খুব সস্তায় বই পাওয়া যায় খুব ভালো পুরোনো ধরনের বই পাওয়া যায় আমি ওখান থেকেই বই কিনি বিভিন্ন ধরনের বইয়ের বই আছে ওখানে বিভিন্ন ধরনের জীবনীর বই বিভিন্ন গল্পের বই পুরোনো কল্পবিজ্ঞানের বই বিভিন্ন বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীদের বিজ্ঞানীদের জীবনী বিভিন্ন ধরনের গল্পের বই ভূতের বই সব ধরনের বই ওখানে আছে তাছাড়া এখনকার যে নাইন টেনের প্রতিটা ক্লাসের ভৌতবিজ্ঞান বাংলা অংক ইংলিশ ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বইও আছে তাছাড়া ইলেভেন টুয়েলভের রসায়ন জীববিদ্যা পদার্থবিদ্যা বাংলা ইংলিশ আছে তাছাড়া বিভিন্ন ধরনের আগের সত্যজিৎ রায় প্রফেসার শঙ্কু এইসব কা ওই ওইসব ভালো ভালো বইও ওইসব দোকানে আছে